প্রিয় লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার লেখা বইগুলো খুবই ভালো লাগে আমার যে সে যেই বইগুলো কবিতা পদ্য উপন্যাস গল্প এগুলো লিখেছেন খুব ভালো লাগে তার গল্প পড়তে আমার খুব ভালো লাগে তার লেখা বইগুলো হলো অনেকগুলো আছে রাজর্ষি চোখের বালি নৌকাডুবি প্রজাপতির নির্বন্ধ ঘরে বাইরে এতো এবং অনেক বই লিখেছেন অল্প কটা বললাম তার সম্পর্কে হলো সে নিজেদের মানে বাস্তবটাকে তুলে ধরে এক্সট্রা কিছু এ করে না বাস্তবে যা হচ্ছে সেগুলো জীবনে মানুষের জীবন কাহিনি ধরেই তুলে ধরে ওই জন্য তার গল্প পড়তে বা খুব ভালো লাগে আমার তিনি বাস্তবের সঙ্গে সবকিছু মিলিয়ে তুলে ধরে এগুলো শুনতে পড়তে খুবই ভালো লাগে সবসময় আর তার লেখকের পছন্দ আর আমার ওইসব লেখে বলে তার খুব পছন্দ করি লেখককে আমি খুব ওই জন্য